আমি আমার শৈশব জীবনে বা ছাত্র জীবনে ছোটোবেলায় সাধারণত বাড়ির পাশে যে উঠান রয়েছে সেখানেই বিভিন্ন রকমভাবে বাগান তৈরি করে থাকতাম যেমন শীতকালে সিজনে যে সমস্ত শীতের ফুল পাওয়া যায় যেমন ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা এই সমস্ত ফুল লাগাতাম এছাড়াও বেশ কিছু ফুল যেগুলো সারা বছর থাকে সেই সমস্ত ফুল গাছও লাগিয়ে বাগান তৈরি করে থাকতাম বিভিন্ন রকম ফুলের মধ্যে যেমন গন্ধরাজ চন্দ্রমল্লিকা টগর গোলাপ বিভিন্ন কিছুই ছিল কিন্তু সেই সমস্তভাবে আমি বাগান তৈরি করে থাকতাম কিন্তু বর্তমানে আমি যেটুকুন বাগান তৈরি করে থাকি বা পরিচর্যা করে থাকি সাধারণত সেটা বাড়ির ছাদের উপরে টপের টবের মাধ্যমেই আমি সেই সমস্ত গাছ লাগিয়ে থাকি এবং পূর্বে শৈশব জীবনে যে পরিমাণ বাগান পরিচর্যা করতে পারতাম বা লাগিয়েছিলাম বর্তমানে সে পরিমাণ নেই কেননা বর্তমানে কর্মজীবনে অতটা সময় দিতে পারিনি আমি যার জন্য সেই ধরনের বর্তমানে সেরকম নেই তবে বাড়ির উঠোনে তৎকালীন দিনে শৈশবে বাগান করলেও বর্তমানে বাড়ির ছাদের পরিবর্তে উঠোনে করতে চাইলেও তৎকালীন দিনে যথেষ্ট স্বচ্ছ জায়গা ছিল বসবাসের বাইরেও মানুষের জনসংখ্যা কম ছিল বা ব্যবহারযোগ্য অনেক জায়গা ছিল উঠোনে বাগান করা যেত বা পরিচর্যা করা যেত কিন্তু বর্তমানে খুব অল্প পরিমাণ জায়গার মধ্যে অনেক মানুষকে বসবাস করতে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে গিয়েছে তো সেই রকম উপযুক্ত আমার বাড়ির উঠানে জায়গা নেই যার জন্যে বাধ্য হয়ে বাড়ির ছাদে অল্প পরিমাণ গাছ আমি রোপণ করেছি বা বাগান পরিচর্যা করে থাকি আর এতে বর্তমানে বাগান পরিচর্যা করার জন্য গাছ লাগানোর জন্য যে উপযুক্ত গাছের বেড়ে ওঠা বা সুস্থভাবে থাকার জন্য যে পরিমাণ মাটির প্রয়োজন সেটাও বর্তমানে সামনাসামনি খুব সচরাচর পাওয়া যায় না বর্তমানে সেটাও খুব দুর্মূল্য হয়ে গিয়েছে ফাঁক থেকে আনাতে হয় যেটাও খুব সবসময় পাওয়াও যেতে চায় না যার জন্য একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় যার জন্য খুব অল্প পরিমাণ বাগান আমি বর্তমানে বাড়ির ছাদে করে থাকি টবের মাধ্যমে তো পূর্বে আমি যখন শৈশবকালে জীবন যাপন করেছি তখন বেশি পরিমাণ অনেক বাগান পরিচর্যা করেছি এবং একাধিক ফুল ফুলের গাছ চাষ করেছি বা বাগান পরিচালনা করেছি কিন্তু বর্তমানে সেটা অনেকটাই কমে গিয়েছে